যুব সমাজের বেকারত্ব নিয়ে কি ভাবছেন হ্যাঁ যুব সমাজের বেকারত্ব এখন প্রচুর বেড়ে গেছে সবাই চাকরি আর নেই চাকরি আর পাচ্ছে না কেউ চাকরির পরীক্ষায় পাস করেও অথচ চাকরি পাচ্ছে না রাস্তায় বসে তারা আন্দোলন করছে কি কি ধরণের কাজ এক্সপ্লোর করা উচিত প্রয়োজন আছে কারণ যারা চাকরি পাচ্ছে না তাদের তো আর কিছু করার নেই না তাই তারা কিছু ব্যবসা খোলা উচিত কিছু টাকা দিয়ে তাদের ব্যবসা খোলা উচিত যাদের অবস্থা ভালো আছে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের কি করা উচিত আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য নিত্য অনুষ্ঠান আঁকাআঁকি সব বাড়ানো উচিত এবং চাকরি আরও দেওয়া উচিত অনেক জনকে যারা চাকরির পরীক্ষায় পাস করে বসে আছে তাদেরকেও চাকরি দেওয়া উচিত এবং চাকরি বাড়ানো উচিত চাকরির কোম্পানি বাড়ানো উচিত ইস্কুলের মাস্টার বাড়ানো উচিত ইস্কুল বাড়ানো উচিত ইস্কুলটা হাসপাতাল সবই দরকার